ভারতের সংস্কৃতি এবং ভারতবর্ষে ভারতবর্ষে সংস্কৃতি এটাই যে ভারতবর্ষের মানুষ নানারকম ভাষা বলতে পারে এখানে কোনো জাতীয় ভাষা নেই এখানে প্রায় চব্বিশটি ভাষাকে আমরা সমানভাবে প্রাধান্য দিয়ে থাকি সেই জন্যেই ভারতবর্ষ আলাদা এবং সব মানুষের নানারকম মতামত এখানে নেওয়া হয় এখানে ভারতবর্ষে প্রত্যেকটি ভাষাকে সমানভাবে প্রাধান্য দেওয়া হয় বলেই প্রত্যেক স্তরের মানুষকেও সমানভাবেই প্রাধান্য দেওয়া হয় এটাই ভারতের ঐতিহ্য এবং ভারতের এটা ছাড়াও অনেক বৈশিষ্ট্য রয়েছে এবং তার একটা প্রধান ব্যাপার হচ্ছে যে যেহেতু আমি বাঙালি সেহেতু আমি বাংলার সংস্কৃতিকেই বলব ভারতবর্ষের বাংলার সংস্কৃতি যেটা সেটা হলো বাঙালিরা সাধারণত শাড়ি পুরুষ মানুষেরা পরে ধুতি পাঞ্জাবি এবং মহিলারা পরে শাড়ি এবং এই যে শাড়ি আর ধুতি পাঞ্জাবির একসাথে যে সৌন্দর্য মানে প্রকাশ করে সেটা না ভারতবর্ষ কেন এটা আন্তর্জাতিকভাবেও এই সংস্কৃতিটা অনেক মূল্য পায় তাছাড়াও এটি হচ্ছে সব ধর্মের এক জায়গা এখানে কোনো ধর্মর বৈষম্য নেই এখানে হিন্দু যা মুসলিম তা এই এই দেশ আমাদের মানে সবার দেশ এটাই হচ্ছে ভারতবর্ষ এবং ভারত এই জন্যেই সব দেশের থেকে আলাদা